সাশ্রয়ী মূল্যের পরিবহন অভিগমনের অভাবে শহরে স্বাস্থ্যের পরিষেবা অনেকটাই বিঘ্নিত হচ্ছে যেখানে এখন কোথাও স্বাস্থ্যপরিষেবা নিতে গেলে আমরা আমাদের আগে কিসে যাব কোন যানবাহনে যাব সেটা ঠিক করা হয় সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স বা এমনি ব্যক্তিগত গাড়িতে যাওয়া হয় সেখানে এখন যা তেলের দর তাতে করে অনেক ভাড়াও বেশি সেই ক্ষেত্রে স্বাস্থ্যসেবার অনেকটাই বিঘ্নিত হচ্ছে শিক্ষা বা চাকরির সুযোগ এর ক্ষেত্রেও বলুন দূর দুরান্তে যেতে গেলেও এখনও সবকিছুরই ভাড়া বেড়েছে সেই ক্ষেত্রেও সেই সুযোগ খোঁজার ক্ষমতাকে প্রভাবিত করছে যেটা সর্ব এবং সাশ্রয়ী মূল্যের পরিবহন ব্যবস্থা যদি হয় সেই ক্ষেত্রে এই জিনিসগুলি মানুষের উপলব্ধ হবে যেখানে স্বাস্থ্যসেবা শিক্ষা চাকরি এই সমস্ত মানুষ এই সমস্ত পরিষেবাগুলো বা মানে কাজগুলো খুঁজে পেতে পারবে সেই ক্ষেত্রে আরও দরকার যে আরও পরিবহনের সাশ্রয়ী দরকার এবং সেই পরিবহনের সাশ্রয়ী হলেই মানুষ বিভিন্ন বাহিরগামি হবে এবং বিভিন্ন ধরনের কাজ খুঁজে পাবে এটা আমাদের একটা এই শহরে বা কাছাকাছি আমাদের শহরের একটা অভাব বলা যেতে পারে এটি যদি পূরণ হয় তাহলে আগামী দিনে খুব ভালো হয়